পোলট্রি ফার্ম সম্পর্কিত সাধারণ নিয়ম ও আইন বলতে আমরা মানুষেরা যেটুকু বুঝি আমরা কারোর সাহায্য নিতে চাই প্রাণী কল্যাণ আইন পরিবেশগত প্রবিধান নানান রকম এছাড়াও এখন হয়েছে প্রযুক্তিগত মাধ্যম ফোন যার মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেল গুগলের খবর নানান ধরনের খবর থেকে আমরা পোলট্রি ফার্মিং সম্পর্কিত সাধারণ নিয়ম আইন একটু জানতে পারি কৃষক এবং বাড়ির পোলট্রি পালনকারীরা কিভাবে প্রভাবিত হয় না তারা পোলট্রি চাষের মধ্যে তাদের জীবিকা অর্জন করছে শুধুমাত্র পোলট্রির উপরেই অনেক মানুষ সংসার চালায় সেই হিসাবে তারা পোলট্রির পাখিরা কীভাবে বড়ো হবে ছোটবেলায় কি দেওয়া হয় এবং কীভাবে তাদের প্রতিপালন করা হবে এসব জিনিসগুলি নজর রাখার জন্য সমস্তক্ষণ চারিপাশের খবর বা ইউটিউব চ্যানেলের সাহায্য নিয়ে চলেছে এখন প্রযুক্তিগত মাধ্যম হিসাবে যখন ইউটিউব চ্যানেল আছে তখন বই বা সংবাদপত্র মাধ্যম খুব একটা না দেখলেও ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেখে চলেছে প্রত্যেক মুহুর্তে কীভাবে কী আইন বা কী নিয়ম করলে পোলট্রি পাখিগুলো খুব বড়ো হবে